আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই আমি আসানসোলের লাজিজ হোটেলে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দিতে চাই তার জন্য আমি জানতে চাই যে ঐ খাবারগুলির দামে কতটা ছাড় আছে